বাংলা ভাষা হচ্ছে আমার মাতৃভাষা তো বাংলা ভাষা আমি ছোটবেলা থেকেই শিখে এসেছি এবং ছোটবেলা থেকে পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে লোকদের সঙ্গে মেলামেশা আলাপ পরিচয় সব কিছু আমি বাংলা ভাষাতেই করি এবং বাংলা ভাষাতে প্রথম প্রথম অসুবিধা বলতে ছোটবেলাতে সবাই যে কোনো একটা ভাষা শিখতে গেলে তাদের নানা রকম অসুবিধা হতো এবং সেই জিনিসটাও আমার সঙ্গে কার্যকর হয়েছে এবং তার জন্য আমি সবথেকে বড় যে খারাপ লেগেছিল আমার যে যখন আমি কোনো একটা ইয়েতে গেছিলাম কোনো একটা সেমিনারে গেছিলাম সেখানে যখন আমি বাংলা ভাষায় বলতে শুরু করি এবং তারা সেটাকে প্রথমে অগ্রাহ্য করে এবং তার পরে আমি যখন তাদের যুক্তি দিয়ে বলতে থাকি যে আমি আপনি আমার মাতৃভাষাতে যখন কথা বলতে থাকি তো তারা কেন ওই মাতৃভাষার কথাটা নিতে পারবে না এবং সেই সেমিনারটা ছিল ইংলিশ কর্নসানে আমি সেখানে মাতৃভাষা বলতে গিয়ে একটু বিপদে পড়েছিলাম অর্থাৎ বাংলাভাষা সব জায়গায় লাগু হয় কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো যে জিনিসটা যে যে সেমিনারটা বা যে কোনো অনুষ্ঠান যে জন্য হয় সেই ভাষাতেই সবাই মানুষ মানে শুনতে পছন্দ করে সুতরাং এটাই আমার কাছে একটা বেশ বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে কোনো একটি সেমিনারে যে আমি বাংলা ভাষা বলে ফেলেছিলাম সেটা হয়তো ওরা গ্রাহ্য করেনি এবং আমাকে হয়তো সেমিনারে আর কিছু তারা বলতেও দেয় নি বাকি আমি পড়ালেখা থেকে শুরু করে যতগুলো জায়গায় আমি বাংলা ভাষা প্রয়োগ করেছি কেন সেসবে কোনো অসুবিধা হয়নি যেহেতু বাংলা ভাষা আমার নিজস্ব মাতৃভাষা তো বাংলা ভাষা এই জন্য আমি বাংলা বাঙালি হওয়ার জন্য আমি খুব নিজেকে গর্বিত বলে মনে করি এবং বাংলা ভাষা সম্বন্ধে আমার খুব ভালোই জ্ঞান রয়েছে